হ্যাঁ দিদি বলছি কি আপনার দোকানের কি আছে যে সাজার জিনিস আছে কি আমার স্কুলে পোগ্রাম আছে তো আমার হচ্ছে লাল ফিতা লাগবে সাদা ফিতা লাগবে হেয়ারব্যান্ড লাগবে আর ব্যাস লাগবে কানের টপও লাগবে কাল কি পাওয়া যান ঠিক আছে কিন্তু নাচ জিনিসগুলো খুব ভালো হয় যেন হ্যাঁ চ বলছি কি যে আমারকে আগে টাকা কি অ্যাডভান্স দিতে হবে না হচ্ছে ওই দিনে দিলে হবে হ্যালো ঠিক আছে কিন্তু আমার জিনিসগুলো কিন্তু খুব ভালো জিনিসই লাগবে অসুবিধা হয় না যেন আমার জিনিস ওই জিনিস সিওর কিন্তু লাগবে তাহলে কালকে পারবেন না ঠিক আছে তাহলে রাখছি